আমি আপনাকে বলেছিলাম নটার সময় নয়াগঞ্জে আসতে কিন্তু আমার একটু অসুবিধে থাকায় আমি ওই জায়গাটা পরিবর্তন করেছি আপনি দয়া করে ঠাকুর বাড়ির বাজারে নটার সময় চলে আসবেন তাহলে খুবই সুবিধে হয়